নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত সবরকম পরিষেবা পায় তারজন্য আমি আমার বাড়ির পাশাপাশি থাকা বা আমার গ্রামে থাকা সমস্ত গর্ভবতী মায়েদের সাথে কথা বলে তাদের আগের থেকে হাসপাতাল কিংবা আশা দিদিদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিই এবং নবজাতক শিশুটিকে জন্মানোর সাথে সাথেই বিসিজি বা অন্যান্য টিকাগুলি দেওয়ার কথা বলি এবং তার পাশাপাশি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নজর দেওয়ার কথা বলি এবং শিশুটির খাওয়ার ওপর নজর দেওয়ার কথা আমি বলে থাকি আর দরকার পরলে অতি অবশ্যয় ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলি